আমার কাছে দ্বিতীয় পণ্যটি যেটি আছে সেটি হলো হ্যান্ডব্যাগ মানে হাত ব্যাগ মানে পার্স তা আমি অনেক শখ করে আমার বন্ধুদের কাছ থেকে দেখে একটি পার্স কিনেছিলাম তো তাদের যেমন পার্স আছে হাত ব্যাগ হ্যান্ডব্যাগ সেরকম আমিও একটা নিতে চেয়েছিলাম তো আমি নিয়েও ছিলাম তো আমার বন্ধুরা আমাকে বলেছিলো যে তুই দোকান থেকে নিতে পারিস কিন্তু আমি ওই মডেলেরই মেলাতে দেখতে পেয়েছিলাম তাই মেলা থেকেই নিয়েছিলাম তো অনেকেই বলে না কি মেলার জিনিস খারাপ তো আমি প্রথমে ভাবলাম একই যখন জিনিস একই রকম কোয়ালিটি লাগছে তাহলে বাড়িতে নিয়ে এসে দেখা যাক তো আমি বাড়িতে নিয়ে এলাম বাড়িতে নিয়ে আসে কিছু দিন ব্যবহারও করলাম ব্যবহার করার পরে দেখলাম ব্যাগটার একটা সাইড থেকে সুতো খুলতে লেগে যায় তারপরে কিছু দিন যাওয়ার পর দেখি রং উঠতে লেগে যায় তো এইভাবে দেখছি ব্যাগটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় চামড়ার ব্যাগ ছিলো পরে ওটা জানতে পারি চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে তো ব্যাগটায় দু তিনবার যাবার পরেই খুব খারাপ অবস্থায় চলে যায় মানে ব্যাগটা নিয়ে আর বেরনোই যায় নি তো আমি তখন থেকে আমার শিক্ষা হলো যে মেলার ব্যাগ সত্যি খারাপ হয়